আগে রেডিওর মাধ্যমে গান শুনতাম খবর শুনতাম পরবর্তী দিনে সেটা এসছে সাদা কালো পর্দার মাধ্যমে তারও দিনের পর দিন উন্নতি হয়ে হয়ে হয়েছে রঙ্গিন পর্দার মাধ্যমে বিভিন্ন রকমের বিনোদন পেয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনগুলি হলো টিভি নাটক খেলাধুলা বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন করা হয় ভারতের সবচেয়ে বিষয়বস্তুগুলি হলো যেমন রোমান্টিক এবং সংসারিক কিছু বিষয়বস্তু অনেকে সিরিয়াল দেখতে খুব ভালোবাসে কয়েকটা সিরিয়াল হলো তার মধ্যে জনপ্রিয় গাঁটছড়া অনুরাগের ছোঁয়া আর কয়েকটা বিষয়বস্তু হলো রোমান্টিক সিরিয়াল সিনেমা সোলে আনন্দ আশ্রম কেজেএফ বিভিন্নরকমের